ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার পরিকাঠাম তৈরি করার জন্য অন্যতম একটি বিষয় যেটা ছাত্রছাত্রী এবং আমাদের যে আমাদের যুবসম্প্রদায় তারা যদি এইটাই ব্যাকরণটাকে গুরুত্ব দেই তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারি ব্যাকরণের সৃজনশীলতা এবং তার আমাদের বাংলার ভারসাম্য বজায় রাখার জন্য ব্যাকরণটাকে নিয়মিত আমাদিকে অভ্যাস করতে হবে এবং ছাত্রছাত্রীদের প্রয়োজন তারা ব্যাকরণটাকে অনুশীলনের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে এবং নিয়মিত চর্চার মাধ্যমে আরও শুধরো করান আর আমি এই এই সৃজনশীল লেখার কোর্স একটা নিয়েছি যেটা যেটা নিয়ে আমি খুব উপকৃত হয়েছি